আমার বাড়িতে আমরা চারজন মানুষ থাকি তা চারজনের রান্না আমাকে অল্পই করতে হয় তাতে আমার তাতে কোনো অসুবিধাই হয় কিন্তু আমার স্বামী একজন তার বন্ধুবান্ধব তাদের সবাইকে নিয়ে সে পনেরো কুড়িজনের একসঙ্গে রান্না করতে বললো আমি বলছি এতো লোকের রান্না আমি তো করতে পারবো নি হ্যাঁ তুমি কেন নিয়ে এলে তুমি তো তাদেরকে বাইরে খাইয়ে দিতে পারতে বলছে না তুমি রান্না করো রান্না করে ওরা তোমার হাতের রান্নাই খাবে বলেছে আমি তখন বললাম থালে আমি কী করে করবো আমার হচ্ছে শিলনোড়া আছে শিলনোড়ায় আমাকে বাটনা বাটতে হবে তালে তো আমার দেরি হবে অতো মাংস আমি কি করে রান্না করবো শিলনোড়ায় বাটনা বেটে তখন বলছে আমি একটা মিক্সি এনে দিচ্ছি হ্যাঁ সবাই মিলে আনাজ কাটা কুটি করে নিচ্ছি নিয়ে রান্না হয়ে যাবে তাই কী করলাম যে আমি দ্রুত করে রান্না করতে শুরু করলাম আমার একটু কষ্ট হলো কষ্ট হলেও কিছু করার নেই তাড়াতাড়ি করে নানারকম কৌশলের মধ্যে রান্না করে আমি আমার বাড়ির বন্ধু বান্ধবদের সবাইকে খাওয়ালাম এবং ভালো করে বললাম যে ভালো হয়েছে কৌশ মানে তাড়াতাড়ি দুটো গ্যাস জ্বেলে ফেললাম দুটো দুদিকে উনুন জ্বেলে তা একটা উনুনে কাঠের উনুন গড়লাম কাঠের উনুনে ভাত করে ফেললাম আর দুদিকে দুটো গ্যাসে তরকারি বসিয়ে দিলাম তরকারি বসিয়ে রান্না করে হ্যাঁ সবাইকে খাইয়ে দিলাম